আমার এলাকায় বেশিরভাগ মানুষকেই দেখেছি তারা পাহাড়ি বা সমুদ্রে ভ্রমণ করতে যেতে প্রচুর ভালোবাসে কারণ পাহাড়ে তারা কেন যেতে ভালোবাসে কেন পাহাড়ে ঝর্না আছে নানারকম পাখি রয়েছে যাতে কী আমাদের সৌন্দর্যটা ওই জায়গাটা এতো সুন্দর ফুটে উঠেছে পাখিদের মধ্যে বা সেখানে যে ঝর্নার জল ঝরে আসে উঁচু পাহাড় থেকে নিচু পর্যন্ত সেই জল দেখতেও প্রচুর মানুষ ভালোবাসে সেক্ষেত্রে কী ঝর্নায় সবাই উঠে মানে ছবি তোলে বা স্মৃতি হিসাবে তারা রেখে দেয় তাদেরকে সেটার জন্য তারা বারবার সে পাহাড়েতেই যেতে তারা পছন্দ করে এবং পাখি নানান বিভিন্ন জাতির পাখি তারা দেখে এমন পাখির ডাক তাদেরকে এতো সুন্দর লাগে সুমধুর লাগে সেই জন্য বারবার তারা ওই স্থানে যেতে চায় বা সেখান থেকে বড় বড় পাথর স্থানেও তারা পৌঁছে যেতে পারে সেখানে যেয়েও খুব সুন্দরভাবে তারা সে পাথরকে বড় বড় পাথরের খোদাই করা মূর্তিতে তারা সেই জায়গায় সৌন্দর্য উপভোগ করার জন্য যেয়ে থাকে আর সমুদ্রে যায় মানুষেরা সেখানেও কী জল জল তো মানে এমনই একটা জিনিস যে যে জল আমাদের সবার কী নজর কেড়ে নেয় সে জায়গায় সবাই স্নান করতে জলের মধ্যে আনন্দ করতে মানে এতো ভালোবাসে যেন সবার যেন হৃদয় ছুঁয়ে যায় একদম তারপর সমুদ্রের মধ্যে নানারকম ঝিনুক নানারকম জিনিস দিয়ে মালা মুক্তো দিয়ে মুক্তোর মালা এই সবগুলো সবাই কী করে সংগ্রহ করে ব্যবহ মানে কিনে নিয়ে আসে এসে ব্যবহার করে তো এতো ভালো লাগে মুক্তার মালা পরতেও প্রচুর মানুষ ভালোবাসে সেখান থেকে নিয়ে এসে তারা ব্যবহার করে এবং অনেকে ওখান থেকেও দেখি যে মুক্তোর জিনিসকে নিয়ে ঝিনুক দিই ঝিনুকের জিনিস কিংবা কোনও কী বলবো আয়না তৈরি করা দেখেছি তারপরে ঝিনুকের ব্যাগ তারপরে ঝিনুক দিয়ে হার কানের এসব দুল এসব নিয়ে এসে কী ব্যবসা করে তারা সেখান থেকে নিয়ে আসে সমুদ্রর ওখান থেকে নিয়ে এসে এখানে এসে ব্যবসা করে তারা অনেক অর্থ উপার্জন করে ওখান থেকে তাই সেই জন্য সকলেই যায় বেড়াতেও যায় ঘুরতেও যায় কেউ আবার ওই নিজেদের ব্যবসার কারণেও যেয়ে থাকে এভাবে মানুষের কী এতো ভালো লাগে সমুদ্রে এবং পাহাড়ে